আমাদের রাজ্যে ঐতিহ্য সংরক্ষণে বাংলা ভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বাংলা ভাষার মাধ্যমে বিভিন্ন বইয়ে আমাদের দেশের বা রাজ্যের সাংস্কৃতিক এবং ঐতিহ্যময় কথাগুলি তুলে রাখা হয়েছে এবং সেইগুলিকে লেখে গল্পের মাধ্যমে সেই বইয়ের মাধ্যমে বইয়ে লেখারও হিসাবে তোলা রয়ে গেছে বাংলা ভাষার মাধ্যমে